যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তো আমার এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনই ওখান থেকে সেলাইয়ের কাজটি শিখেছিলাম তো ওখান থেকে শেখার পরে আমি ওখানে কিছুদিন কাজ করার পরে আমি যখন শহরের বাড়িতে আসি তখন ওখান থেকে কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম যেমন সূচ সুতো সেলাইয়ের মেশিনটি আমি আমার শহর থেকেই কিনেছিলাম এছাড়া থ্রেড উল মেশিন আমার কাছে তেমন কোনো জিনিস নেই ওই মোটামুটি আছে কিছু কিছু জিনিসপত্র এছাড়া সেলাই ভালো করতে আমার ব্যবসাটাকে বড়ো করবার জন্য আমি আরও কিছু জিনিস কিনবারা আমার কিনবার বা চেষ্টা করছি আমি এই আমার এই কাজের থেকে কিছু অর্থ আমি জমিয়ে আমি এই কাজটি আরও বড়ো করবার চেষ্টা করছি আরও ভালো করবার চেষ্টা করছি এইভাবেই আমি আমার ব্যবসাটাকে আরও বড়ো করবার চেষ্টা করছি